হ্যাঁ আমি মুসলমান মুসলমান সম্প্রদায়ে ধার্মীয় নেতা আমাদের ইসলাম ধর্মের ধার্মিক নেতা হল মহম্মদ মহম্মদ সাল্লাল্লাহয়ে সাল্লাম তিনি আমাদের আমাদের জীবনে অনেক ভূমিকা দিয়েছেন যেমন তার তার মতে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব রোজা করব কুরবানি দেব দান ধ্যানের দিকে থাকব এবং আমরা যেটা আমাদের বলেছে যে যেটা বলেছে যে ধর্মর দিকে ধর্মর পথে গেলে আল্লাকে পাওয়া যায় যেরকম আমরা ধর্ম যেমন পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা করি এটা আমরা করে খুব ভালো থাকি আমরা মনের দিক থেকে খুব ভালো থাকি এবং আমাদের খুবই ভালো লাগে এগুলো থাকতে এগুলো করতে এগুলো করে আমরা আমরা আমাদের জন্ম জন্মান্তর এগুলো আমাদের করে আসছি ইসলাম ধর্মে আমরা সবাই করে আসছি এটা এটা আমাদের আমাদের মহম্মদ সাল্লাল্লহে সাল্লাম বলে গেছেন যে সুদ খাওয়া যাবে না সুদ সুদ খেলে যেমন অনেক গোণা হয় হালাল পথে চলা যেমন এই অনেক রকমের অনেক কিছু বলে গিয়েছে এটা আমাদের মুসলিম ধর্মে আমরা তাকে মুসলিম ধর্মের আমরা ইসলাম ধর্মে তাকে আমি আমরা পিতা বলে মনে করি আমি এটুকুই আমার মনে হয় আমাদের ধর্মে আমি এটুকুই বলতে চাই